আমার গর্বিত হওয়ার জন্য আমি একটি কাজ করেছি যে কাজটি হচ্ছে আমার একটা ব্যাংকে লোন ছিলো সেখানে আমি এক দিন বাড়ি থেকে বেরোই বাড়ি থেকে বেরিয়ে আমি সেখানে যায় সেখানে গিয়ে আমি লোনের স্যারের সাথে কথাবার্তা বলি সেখানে লোন পেমেন্ট করি লোন পেমেন্ট করার পরে কিছুক্ষণ আমাকে সেখানে বসে থাকতে হয় আরও একটা স্যারের জন্য সেখানে ওয়েট ওয়েট করতে হয় সেখানে ওয়েট করে স্যার আসে স্যারের সাথে কথাবাত্রা বলি টাকা ফাকা পেমেন্ট করা হয় তারপরে আমি আরও কিছুক্ষণ বসি টোটো ধরে বাড়ি ফেরার জন্য সেখানে টোটো কোনো রকম কোনো টোটো ফোটো না পেয়ে আমি ওখানে বসে থাকি বসে থাকার পরে কিছুক্ষণ পরে দেখি একটা টোটো এলো সেই টোটোর মধ্যে আমরা চাপি বাড়ি ফেরার জন্য সেই টোটো অ্যাক্সিডেন্ট হয় একটা রিস্কার সঙ্গে একটা টোটোর আমাদের যে টোটোর মধ্যে বসেছিলাম সেই টোটোর মধ্যে টোটোর সাথে রিস্কার অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের ফলে একটা মানে যাত্রী আহত হয় খুব জোরে সে আহত আহত হয় মাথা ফাথা ফেটে যায় তারপরে আমার কাছে যে ওড়নাটি ছিলো সে ওড়নাটি দিয়ে সে মানুষটির মাথা ফাথা সব মুছে দিই গায়ে হাতে ছিঁড়ে যায় সেই ছেঁড়া টেড়া সব জায়গাগুলো আমি রক্তগুলো মুছে দিই রক্ত মুছে দেওয়ার পরে আমারও আঘাত পায় সেই আঘাত নিয়ে আমি আস্তে আস্তে অন্য একটা টোটো ধরে আমি বাড়ি ফিরে আসি এবং বাড়ি ফেরার আসার পরে আমার মা জিজ্ঞাসা করে ঘটনাস্থলে কী কী হয়েছিলো সব কিছু আমি মাকে ঘটনাস্থলের ব্যাপারগুলো সব মাকে বুঝিয়ে বুঝিয়ে বলি এই হয়েছিলো আমার পায়ে মোচড় লেগেছিলো সে পায়ে মোচড়টাও মা ঠিক করে দেয়